আমি এখনো পর্যন্ত চেষ্টা করি নি যে রান্নার রেসিপিটা সেটা হলো বিরিয়ানি কেননা বিরিয়ানি আমি খেতে ভীষণ ভালোবাসি এবং আমি দেখেছি আমার মা যখন বিরিয়ানি বানায় আমি দেখেছি কিন্তু আমি কখনো নিজে কখনো চেষ্টা করি নি এই কারণেই আমার বারবার শুধু এটাই মনে হয় যে এই রান্নাটা আমি যদি করি ঠিকঠাকভাবে যদি আমি মশলাটা না দিতে পারি ঠিকঠাকভাবে যদি অন্য কোনো ও দেখা যাচ্ছে কেওড়া জল বা মিঠা আতর এই ধরনের যে জিনিসগুলো এর পরিমাণটা যদি আমি না দিতে পারি ঠিক করে তাহলে হয়তো এটা কেউ খেতে পারবে না বা বিরিয়ানি তো আমরা সাধারণত সব সময় খাই না যখন কোনো কেউ আসে আমাদের বাড়িতে বা হটাৎ করে শখ হলো আমরা করলাম কিন্তু মনে হয় যে যদি হটাৎ করে এই রান্নাটা করলাম এবং খুব শখ করে খাবো তখন যদি রান্নাটা খারাপ হয়ে যায় তখন সেই খাবারের প্রতি একটা অরুচি এসে যাবে সেই জন্য আমি এটা কখনো ট্রাই করি নি এই কারণেই আর আমার কাছে এটা শুধু খুবই কঠিন মনে হয় ভাত ডাল রান্না করতে আমার যেমন খুব সহজ মনে হয় কিন্তু বিরিয়ানিটা আমার পক্ষে খুবই কঠিন মনে হয় যে এতো কিছু মশলা দিতে হবে কোনটার পর কোনটা দিতে হবে কীভাবে করতে হবে তার যে কতটা আঁচ বাড়াতে হবে কতটা কমাতে হবে এটা আমি সব সময়ের জন্য ভুলে যাই এবং আমার শুধু মনে হয় যে এটা যদি আমি রান্না করি তাহলে মনে হয়তো আমার ভুল হয়ে যাবে হয়তো জিনিসটা খারাপ হয়ে যাবে বিরিয়ানিটা হয়তো পুড়ে যাবে বা হয়তো এর গন্ধটা বেশি হয়ে যাবে বিভিন্ন কারণে আমি এটা করতে চায় না এবার আছে আর একটা রেসিপি যেমন চিলি চিকেন চিলি চিকেন বানাতেও আমার ভীষণ একটা কঠিন মনে হয় এটা মনে হয় যে আমি যে পকোড়াটা বানাবো আমি দেখেছি আমার মা যখন চিলি চিকেনটা বানায় সে খুব সুন্দরভাবে আগে মাংসগুলো ভেজে নেয় পকোড়ার মতো করে ভেজে নেয় নিয়ে তারপরে সব মশলা টশলা দিয়ে করে তো সেগুলো আমার মানে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি যখন নিজে রান্না করতে যাই বা রান্না করবো ভাবি তখন এটা আমার কাছে ভীষণই কঠিন মনে হয় যে মাংসটা যখন আমি এটা পকোড়া করবো যদি এটা ঠিকঠাক না হয় যদি শক্ত হয়ে যায় বা পুড়ে যায় তাহলে তো তো এটা খেতে খারাপ হবে সবাই খেয়ে খারাপ বলবে মানে এই ভয়ে আমি কখনো এখনো পর্যন্ত আমি এটা চেষ্টা করি নি তো আমার কাছে এই বিরিয়ানি রান্না বা চিলি চিকেন ফ্রায়েড রাইস এই সমস্ত খাবারগুলো যেগুলোতে অনেকটা সময় লাগে আমার কাছে এগুলো ভীষণই কঠিন মনে হয় বা এই যে মাংসের কাবাব বানানো এই জিনিসগুলো বা মোমো বানানো মোমো বানানোটা এমনি সহজ আমার একটা দিদি আছে সে মোমো বানাতে ভীষণই ভালো পারে কিন্তু আমার মনে হয় যে মোমোর লেচিটা যখন আমি করবো আমি একবার চেষ্টাও করেছিলাম মোমোটা বানিয়েওছিলাম আমি কিন্তু মোমোটা খেতে এতো খারাপ হয়েছিলো শক্ত হয়ে গেছিলো তারপর থেকে আমি যখনই বানাতে গিয়েছি আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যদি মোমোটা খারাপ হয়ে যায় খেতে যদি ভালো না হয় তাহলে তো সবাই খারাপ বলবে তো আমার কাছে এই ধরনের রেসিপিগুলো খুবই কঠিন মনে হয়